আমাদের বর্তমানে আধ্যাত্মিক শিক্ষক তো অনেকেই আছে ধর্মের বিষয়ক যারা প্রচার করেন পো আমাদের এখানে আধ্যাত্মিক বিষয়ক অনেকেই আছে তো ও কার নাম করব তো আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু আমাদের তো এটা হিন্দুস্তান তো এখানে একটু কমই আছে বাংলাদেশে অনেক আধ্যাত্মিক আধ্যাত্মিক শিক্ষক আছে তো আমরা তাদের তাদের ভিডিওগুলোও দেখি তাদের বক্তব্যগুলো শুনি যে তারা খুব তারা ধর্মের দিকে তারা মানুষকে সৎ পথে চলার জন্য কীভাবে মানুষকে প্রণীত করে তার কথাগুলো এক একটা কথা আছে যে তাদের মন ছুঁয়ে যায় তো আমি চাই যে মানুষকে সবসময় সৎ পথে চলা দরকার মানুষকে ভালোবাসা নিয়ে দরকার হ্যাঁ আমি তার তাদের বিষয়ে জানতে আমার খুব ভালো লাগে কারণ একটা মানুষকে সব সময় সৎ পথে চলা দরকার এবং যারা মানুষকে সৎ পথে চলা চলার জন্য মানুষকে সৎ পথে চলার জন্য বলে তো তারা অবশ্যই একটা ভালো মানুষ হয় তো আমার মনে হয় মানুষকে সবসময় সৎ পথে চলা দরকার